হ্যাঁ বলুন হ্যাঁ বলছি বলুন

আপনার বাড়িটা কোথায় হাওড়া জেলায় আচ্ছা মোটামুটি দু হাজার টাকা মতো পড়বে ঠিক আছে আমি তো ওই রাস্তায় এক দিন কাজে যাবো আচ্ছা ঠিক আছে আপনি আমাকে হচ্ছে পনেরোশো টাকাই দেবেন আসলে মটরের কাজ তো জানেন তো খুব রিক্সি কাজ আমি দু হাজার টাকা করে নিয়ে থাকি তা আমার পাশের বাড়ি একটা বন্ধুর বাড়ি কাজে যাবো ওখানটায় ভেবেছিলাম এক কাজে দুটো কাজ করে নেবো তা পনেরোশো টাকা চেয়েছি আপনি আবার বলছেন তেরোশো টাকা বড্ড কম হয়ে যাচ্ছে ওটা একটু আপনি ঠিক আছে আপনার জন্যে আমি চোদ্দোশো পঞ্চাশ টাকায় করে দেবো কাজটা আবার চোদ্দোশো টাকা এমনি আমি দু হাজার টাকা কমে নিই না আপনি জানাশোনা বলে আমার বন্ধুর বাড়ির ওখানে ঘর বলে আমি পনেরোশো টাকা আবা ঠিক আছে আপনি যে তাহলে বলছেন আচ্ছা ঠিক আছে চোদ্দোশো টাকাই দেবেন আমি তো এ সপ্তাহে গিয়েছিলাম আর এ সপ্তাহে তো আর যাবো না আগামী সপ্তাহে রবিবার বিকেলের দিকে যাবো আচ্ছা ধন্যবাদ